আমি দশ বারো দিন আগে যে জিন্সটা কিনেছি তার রঙ ভালো তার ফিটিংস ভালো চেনটাও ভালো কিন্তু কাপড়টা যে ধরনের স্ট্রেচেবেল হবে ভেবেছিলাম স্ট্রেচেবিলিটা অতটা ভালো নয়